আমাদের এলাকায় কিছু আকর্ষনীয় দ্বীপ আমাদের রয়েছে যা পর্যটকেরা হয়তো জানে না তার মধ্যে একটি হলো এক নম্বরে হলো কৃষ্ণসায়র উদ্যান এই কৃষ্ণসায়র উদ্যানটি আমাদের বর্ধমানে গোলাপবাগ এলাকায় অবস্থিত দু নম্বর হচ্ছে গোলাপবাগ এখানে রয়েছে রমনামাগান অভয়ারণ্য এই অভয়ারণ্যে রয়েছে অনেক হরিণ থেকে আরাম্ভ করে বাঘ ভাল্লুক প্রভৃতি রকমের জীব রয়েছে অনেক বন্য প্রাণীও রয়েছে অনেক কিছুই রয়েছে এছাড়া রয়েছে আমাদের গোলাপবাগের পাশে রয়েছে সাইন্স সেন্টার যেখানে বিজ্ঞানের অনেক প্রযুক্তিগত ব্যবহারের সাহায্যে অনেক বিজ্ঞানীর সূত্রগুলোকে প্রয়োগ করে অনেক উন্নত ম্যাশিন রয়েছে যেগুলো মানুষ সহজেই দেখতে পারে এছাড়াও রয়েছে সামনেই একশো আট শিব মন্দির যেখানে একশো আটটা শিবের মন্দির বিশিষ্ট স্থান রয়েছে এছাড়া রয়েছে অনেক কালী মন্দির যেগুলোকে মানুষ প্রায়ই ভ্রমণ করতে যায় এছাড়া রয়েছে প্রাচীনকালে রাজাদের বাড়ি অর্থাৎ রাজবাড়ি যেটি অনেকে মানুষ ভ্রমণ করতে যায় বা ভ্রমণ করতে ভালোবাসে এর পাশাপাশি বর্ধমান জেলায় গড়ে উঠেছে নিত্য নতুন চিলড্রেন পার্ক বাচ্চা ছেলেদের খেলার জায়গা যেগুলি অনেকেই পর্যটকরা জানেন না এখানে অনেক মানুষের বিখ্যাত ব্যক্তিত্ব রয়েছে যেমন এই বর্ধমানেই রয়েছে চুরুলিয়া গ্রাম যেখানে কাজী নজরুল ইসলামের জন্ম হয়েছিলো এই বাংলা দেশের জাতীয় কবি এবং বিদ্রোহী কবি নামে সকলের কাছে পরিচিত সেই মানুষটির বাসস্থানে মানুষ অনেকে যেতে চায় এছাড়া বর্ধমানে গড়ে উঠেছে আরণ্যক বলে একটি পর্যটন স্থান যেখানে মানুষ বেড়ানোর সঙ্গে সঙ্গে নৌকা বাইচ থেকে আরাম্ভ করে অনেক রকমের গুরুত্বপূর্ণ ফুল থেকে আরাম্ভ করে খাওয়া দাওয়ার বিখ্যাত স্থান একটি এ ছাড়াও বর্ধমানে গড়ে উঠেছে অনেক গুরুত্বপূর্ণ রেস্তোরাঁ যেগুলি পাঁচতারা হোটেলের থেকেও কম বলা যেতে পারে না বর্ধমানে রয়েছে দামোদর নদী যে নদীর চরে বসে অনায়াসেই সারাটা দিন পিকনিক করে কাটিয়ে দেয় মানুষ এই নদীতেই নৌকা বাইচ এককালে হতো কিন্তু বর্ধমানে সেটি বর্তমানে সেটি বন্ধ রয়েছে এই দামোদর নদ একটি উল্লেখযোগ্য জায়গা এছাড়া বর্ধমানে রয়েছে অনেক খোলামেলা জায়গা যেখানে মানুষ চাইলেই পিকনিক করতে যেতে পারে এছাড়া বর্ধমানে রয়েছে অনেক শপিং মল যেখানে মানুষ খুব কম পয়সার মাধ্যমেই অনেক জিনিসপত্র কেনাকাটা করতে পারে এই বর্ধমান আজকে শুধুমাত্র পশ্চিমবঙ্গের রাজ্যের মধ্যে নয় ভারতবর্ষের একটি গুরুত্বপূর্ণ জায়গা হিসেবে তাই নিজের স্থানকে করে নিয়েছে